সেলাই বলতে আমি ঘরে একটা মেশিন আছে সেলাই মেশিন আছে সেখানে আমি আমার জামাকাপড় শাড়ি শাড়ি বা আমার পরিবারের লোকজনের ছেলে বৌমা নাতিপুতি তাদের জামাকাপড় বা পাড়া প্রতিবেশী কারো জায়া কামড় জামাকাপড় ব্লাউজ দিয়ে গেলে আমি সেলাই করে দিই বোতাম পরিয়ে দিই আমি এরকম ছোটখাটো কাজ করি ছোটবেলা থেকে সেলাই করি যেমন হাতে সেলাই করতাম তারপর যে মার দেখাদেখি সেলাই শিখি মা যেমন যে ট্রেনিংয়ে যায়নি মার দেখাদেখি পাশে বসতাম মা কীভাবে কাপড় কাটছে কীভাবে জামা প্যান্ট বানাচ্ছে সেগুলো দেখে দেখে মোটামুটি আমি শিখি এখন নিজে থেকেই করতে পারি বয়স হয়েছে চোখে কম দেখি যার জন্য আমি এখন অল্প অল্প কাজ করি হচ্ছে ছোট ছোট অসুবিধা হয় যার জন্যে ছেলে সমস্যা হয় আমি ছোটবেলা থেকেই মোটামুটি সেলাই শুরু করেছি